হ্যাঁ সাম্প্রদায়িক মানে দিনের পর দিন পর্যটকগুলো বাড়ার একটাই কারণ যে মানুষের যে পেশার মানে জিনিসটা মানুষের মধ্যে এসে গেছে প্রচুর কাজের যে মানে সকাল হলে ডিউটিতে বেরানো আবার র রাতে ফেরা আবার পরের দিন যাওয়া এটা করতে করতে মানুষ একঘে মতন হয়ে গেছে ঠিক আছে এগুলো থেকে বেড়ানোর জন্য মানুষ একটু বাইরে মানে কি আবহাওয়া পরিবর্তন করতে যায় ঠিক আছে মানে সেখানে গেরলে মন মেজাজ শরীর সব কিছুই মানে ভালো থাকে ওই জন্য পর মানে দিনের পর দিন যেমন কাজেরও প্রেশার বেড়েছে তেমন পর্যটকদেরও মানে বেড়েছে না ঘুরতে যাচ্ছে রিল্যাক্স হয়ে মানে ফ্রি হয়ে বাড়ি আবার ফিরে আসছে তারপরে আবার যে যার কাজে কাজ করতে পারছে ভালোভাবেই না শুধু এটা আমার সম্প্রদায় বলে না এটা হিন্দু সম্প্রদায় বলে না এটা সব সম্প্রদায়ের মধ্যে হচ্ছে কেন মানুষ তো সবাই তো কাজ করে সবাই বাইরে বেড়ে এই জন্য এটা সবার মধ্যেই একই রকম হচ্ছে